গর্বিত হওয়ার জন্য আমি নিজের পরিবারকে ভালোভাবে দেখভাল করি আমার নিজের ছেলেদেরকে মানুষ মানুষ করেছি বাবা হিসেবে তাদেরকে মানুষ করতে পেরে আমি গর্ব বোধ করি এবং আমার পরিবারকে একটা নতুন জায়গায় পৌঁছাতে পেরেছি এরজন্য আমি গর্ব বোধ করি এছাড়া আমি বিভন্ন সোশ্যাল কাজগুলো করি সোশ্যাল কাজের মধ্যে আমি পুজোর সময় দুঃস্থ মানুষদের জামা প্যান্ট দিই কম সে কম পাঁচ হাজার লোককে জামা প্যান্ট দিই এবং এই যে গ্রীষ্মের সময় এখনও পর্যন্ত আমি দশ হাজার লোককে জলপান করিয়েছি শরবত বিলি করেছি এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে শহরাঞ্চলের যে ওয়েস্টেজ কাপড় ভালো পুরোনো কাপড় যারা যারা বড়ো হয়ে গেছেন ছোটো কাপড় বা একটু ডিসকালার হয়ে গেছে তারা পরতে দ্বিধা বোধ করেন সেইসব কাপড়গুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করে দূর দূরান্তের গ্রামগুলো আদিবাসী গ্রামগুলোকে দিয়ে আসি এবং এইসব কাজ করে আমি গর্ব বোধ করি এমনই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আমি ফুড ডিস্ট্রিবিউশন করি যেখানে দুঃস্থ মানুষরা উপকৃত হয় করোনার সময় আমরা প্রতি এলাকায় প্রতি বস্তিতে আমরা খাবার দুপুরের খাবার এবং রাতের খাবার আমরা দিয়েছি প্রতিটি আপামর জনসাধারণের উপকারে লেগেছি এরজন্য আমরা গর্বিত বর্তমানে আমি দুটো এনজিও করি একটা এনজিও হচ্ছে আমার ভালোবাসার বন্ধন সেখানে আমার একশো কুড়ি জন সদস্য রয়েছে তারমধ্যে আমাদের দশ জন অ্যাক্টিভ বাকি আমাদের পরোক্ষভাবে সহযোগিতা করেন অসুবিধা কিছু নেই আর এখন আমি লায়েন্স ক্লাবের সেক্রেটারি এবং আমি গর্বিত যে আমি এই কাজ করে সমাজের কাজ করে খুবই আনন্দিত উপভোগ করছি